বলুন হ্যাঁ এই ঢুকব আমি দোকানে এই দোকানের কাছাকাছি আছি আসলে আমার আজকে প্রথম দিন তো তাই একটু দেরি হয়ে গেল আমি এবার ঢুকে যাব দোকানে আচ্ছা বলছি যে শাড়ির যে তাহলে দামটা আমি কী ধরব মানে যেরম দাম লেখা থাকবে তার থেকে আমি তাহলে কত শতাংশ ছাড় দেব বলছি যে শাড়ির যে তাহলে যেটা যেটা শাড়ির দাম হবে তার থেকে কি মানে শাড়ির গুণগত মানটা কি দামের চেয়ে মানে ঠিক থাকবে তো হ্যাঁ হ্যাঁ গুণগত মান হিসেবে তো শাড়িগুলোর বিভিন্ন দামের তো তাহলে আপনি আমাকে একটা তালিকা তৈরি করে দেবেন যে তালিকা থেকে আমি বুঝতে পারব যে কোন জিনিসের উপরে আমি কত শতাংশ করে ছাড় দেব সেই তালিকাটা তাহলে একটু আমি আপনি আমাকে তৈরি করে দেবেন

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি দশটার মধ্যে পরের দিন থেকে ঢুকে যাব ঠিক আছে আমি সেই হিসেবেই দাম দেখে নেব সেই হিসেবেই আমি দাম করে দেব আর যেহেতু ওটা হ্যাঁ বলুন ঠিক আছে আসুন